আমি আঁকার যে সব কৌশল বা টিপস শিখেছি সেগুলোর মধ্যে অন্যতম হল যে যে কোনো জিনিস আঁকা শেখার পর আমি সেটাকে সাদা পেজে বার বার করে আঁকতে থাকি যাতে সেই জিনিসটা আমি যখন আঁকব যাতে আমাকে বার বার না মুছতে হয় সেই জন্য আমি আগে সেটাকে প্র্যাকটিস করে নিই করে নেওয়ার পরে ফাইনাল যখন করি তখন আমাকে আর মুছতে হয় না এটাই আমার আঁকার উন্নতিতে সাহায্য করেছে আমাকে আর আমি এটা আমার স্যারের কাছ থেকেই শিখেছি আর নতুন কৌশল বলতে আমার মনে হয় এখন অনলাইনে অনেক কিছুই আছে তার মধ্যে ইউটিউবে আমি অনেক কিছুই শিখতে পারি যেখানে নতুনত্বভাবে কীভাবে আঁকা যায় কীভাবে রং করা যায় সেইভাবে নতুন কৌশল বা টিপস অনেক কিছুই আমি সেখান থেকে শিখি তো এইভাবে আমি ইউটিউব অনলাইনের মাধ্যমেও অনেক কিছু করে থাকি তো আমার মনে হয় ইউটিউবটাও আঁকার একটা কৌশল বা টিপস ওখান থেকে ভালোভাবে শেখা যায়